হ্যালো হ্যাঁ ভাই বল এই তো চলছে রে তোর কী খবর বল

হ্যাঁ কী হয়েছে ও আচ্ছা এই নিয়ে বলছিস তুই

সনাতনী টাইপের কী আমরা সনাতনী এবার যারা যারা মানে জেনেও মানে না তাদের কথা বাদ দে আরে এরা এরা আসল কথা সত্যি কথা আমার যেটা মনে হয় না মানে কী বল তো এগুলো যে বা আজকাল বাচ্চাদের যে এইসব মানে এই যে অ্যাডাল্ট ভিডিও অ্যাডাল্ট যেসব মানে রাফ কথায় বলতে গেলে পর্নোগ্রাফি যেটা এরা ওখান থেকে দেখে এটা এরা সচ্ছন্দে করছে যে জিনিসটা আগে চারজনের মধ্যে আড়ালে এতো কিছু হতো সেগুলো এখন সচ্ছন্দে এরা করে বেড়াচ্ছে ভাবছে এগুলো এইগুলো এইগুলো হচ্ছে মানে মডার্ন মডার্নিজম কিন্তু এরা যে নিজেদের ধর্ম বা নিজের যে সলিউশান যা আছে এরা সেগুলোর কোনও তোয়াক্কা দিচ্ছে না এটার পেছনে দেখ আমি যদি আমার কথা মনে হয় হ্যাঁ আমার যা কথা মনে হয় হ্যাঁ এদের সা তাই এখনকার মেয়েদের এদের চাইছে স্বাধীনতা এদের কাছে স্বাধীন হ্যাঁ ওদের কাছে ওদের কাছে

না কখনোই উচিত না এগুলো সত্যি কথা আমার যা মনে হয় এগুলো সব হচ্ছে মা বাবার গাইডেন্সের ওপরে যদি ঠিক করে ছোটবেলা থেকে শাসন করতো এইসব দিকে মন যেতো না আর মা বাবাকেও কী বলবো এখন আমাদের মতো তো আর মা বাবা এরা পায়নি যে স্কেল টেল এদের ওপর ইউজ হবে এখন সব আদরের দুলাল আতুপুতু করে বড় হয় এদেরকে কিছু বলাও যায় না হ্যাঁ কী আর করা যাবে ছাড় ভালো আছিস তো তুই ঠিক আছে চল একদম ভাই সব ঠিকঠাক